হ্যাঁ হ্যাঁ আমি দোকানদার বলছি আমি কারিগর আমি সোনা জুয়েলারি তৈরি করি হ্যাঁ বলুন হ্যাঁ

আমার কাজের চাপ আছে প্রচুর পরিমাণে কিন্তু আপনি যখন বলছেন তাহলে চেষ্টা করে দেখবো

হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করবো করার জন্যে আপনার কী কী বানাতে হবে আপনি বলবেন হ্যাঁ আমি বানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি খুব হালকা জিনিসের মধ্যে আমি ডিজাইন করতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আড়াই গ্রাম তিন গ্রাম না না আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে আমি হালকা ডিজাইনের জিনিস করে দিতে পারবো হ্যাঁ ওগুলো তো আড়াই গ্রাম তিন গ্রামে হবে না ওগুলো একটু বেশি লাগবে হ্যাঁ তবে হালকার মধ্যেই করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সমস্ত কিছুরই কাজ সমস্ত কিছুরই কাজ পারি

আমি আমি না না আমি যেখানে বাড়িতে করি আমার বাড়িতে জায়গা আছে তো আমাকে কেউ অর্ডার দিয়ে গেলে আমি আমার বাড়িতে বসেই কাজ করি আমার বাড়িতে বসেই কাজ আমি তো আরও অনেক জায়গা থেকে অর্ডার নিই শুধু আপনারটা তো নয় হ্যাঁ আমি আমার বাড়িতে বসেই কাজ করে আপনাকে সাপ্লাই দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমাকে যেমন সোনা পাঠাবেন আমি সেরকম ধরনের কাজ করে সেরকম ওজনের কাজ করে আমি ওজন ধরে জিনিস দেবো যখন জিনিসটা নেবে তখন জিনিসটা নেওয়ার সময় ওজন বুঝে নেবে আমিও যখন আপনার কাছ থেকে সোনা নেবো তৈরি করার জন্যে তখনও আমি হচ্ছে সোনাটি ওজন করে নোবো আর আপনাকে যখন দেবো তখন ওজন করেই দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ না আপনি রোজ হিসাবেও দিতে পারেন যেমন কাজ তুলবো যদি বলেন আমাকে লসে কাজ করতে হবে আমি লসে কাজ করেও আমি বেতন সেরকমভাবেই নেবো আমার অসুবিধা নেই না না আমি তো রোজ হিসাবে নোবোও না এই এই কাজেতে জুয়েলারি সোনার কাজেতে এতে রোজ হিসাবে কেউ বেতন নেয় না এটা রোজ হিসেবে কেউ বেতন নেয় না এইটা হচ্ছে হুম হুম হুম রোজ হিসাবে কেউ বেতন নেয় না এইটা হচ্ছে ওজনের উপরে কাজ যে রকম ওজনের সোনার কাজ করবো এই ওজনের এত পয়সা দিতে হবে এত টাকা দিতে হবে

হুম হুম আমি এসে ওখান থেকে সোনা নিয়ে এসে আমি কাজ করে দেবো ঠিক আছে ঠিক আছে হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ